হ্যালো হ্যাঁ দিদি ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ সবাই ভালো আছে এই তোদের বাড়ির সবাই ভালো আছে জামাইবাবু ভালো আছে

তোরা তো আগে আগে কিনে নিলি আমাদের তো বললি না যে আয় বোন আমরা টিভি কিনবো তাহলে তো একসঙ্গেই কেনা হয়ে যেতো আর তাহলে কোথা দিয়ে কিনেছিস ও আগে থেকে আগে থেকে গিয়ে নিয়ে চলে এলি একবারও বললি না আমি তো কোনোদিন আমি তো কোনোদিন মেদিনীপুরে যাইনি তাহলে আমি কী করে জানবো জামাইবাবু কি যাবে আমার সঙ্গে আর হ্যাঁ আর হচ্ছে জামাইবাবু হচ্ছে তাহলে কত দিয়ে নিল পয়সা ও আর টিভিটা খুব ভালো আর সব চ্যানেল সব চ্যানেলসগুলো আছে তো ও আর হচ্ছে তোর তোদের গ্যারান্টি দেয়নি যে টে টিভিটা যে এতো দিনের গ্যারান্টি আছে বলেনি

ও সেটাই তো কখন কী খারাপ হবে হ্যাঁ কখন খারাপ হবে না হবে তার তো ঠিক নেই আচ্ছা জামাইবাবুকে বলে রাখবি

হ্যাঁ রাখ